হ্যাঁ আমি অনেক পাখিই দেখেছি কোনো পার্কে বা কোনো যেখানে চিড়িয়াখানায় পাখি আছে সেখানে পাখিরা খুব নিজেদের আবদ্ধভাবে বা নিজেদের ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে তারা তো আর আকাশে উড়তে পারে না পাখিরা খোলা আকাশে উড়লেই বেশি ভালো লাগে পাখিরা কি বদ্ধ পরিবেশের থাকলে কি আর ভালো থাকে ভালো থাকে না পাখিদের যতই খেতে দেওয়া হোক তারা যদি আকাশে উড়ে বেড়ায় তাহলেই তাদের মন খুব ভালো থাকে পাখিরা বদ্ধ পরিবেশে থাকতে একটু কোনো পছন্দ করে না এবং তারা থাকতে চায় না পাখিদের ধান চাল খড় বা খড়ের কুটো জল সব কিছু খেতে দেওয়া হয় ফলও খেতে দেওয়া হয় পাখিরা খুব থাকে পাখিরা গাছের ডালে বাসা বাঁধে পাখিরা আকাশে উড়ে যায় পাখিরা আকাশে উড়ে উড়ে ভেসে পাখিরা এক ঝাঁক বেঁধে ওড়ে অনেক কিছুভাবে পাখিরা আকাশে উড়ে বেড়ায় কিন্তু পাখিদের যদি একটা খাঁচার ভিতরে যদি বন্দি করে রাখি সেই বন্দি করা পাখিটা কি কোনো দিনও খোলা আকাশের ওড়া ভাবটা কি দেখতে পাবে পাবে না কিন্তু পাখিদের বন্দি করে রাখাটা মোটেও ভালো নয় পাখিরা যাতে খোলা আকাশে ওড়ে এটাই আমরা সবার কাছ থেকে চাইব যে পাখিদের বন্দি করে রাখবেন না পাখিদেরকে যত খোলা আকাশে উড়তে দেবেন তত আপনার মনটা বেশি সচলাচল হবে আপনি যদি পাখিদেরকে বন্দি করে রাখেন বন্দি করে রাখা পাখিদের মোটেও ভালো নয় পাখিটা যাতে খুব ভালো থাকে পাখিরা যাতে সুস্থ থাকে আপনাদের সেটা দেখা খুবই সচরাচর সম্ভব কিন্তু আপনারা সেটাই করুন পাখিদেরকে বদ্ধ আকাশে উড়তে বদ্ধ আকাশে বদ্ধ পেয়ে ভেবে রাখবেন না পাখিদেরকে খোলা আকাশে উড়তে দিন